হ্যাঁ এখন আমার এখনকার মনে রাখার মতো ঘটনা বলতে আমার এক বছরের মধ্যে অনেক ঘটনা ঘটেছে এবং সব থেকে ভালো ঘটনা ঘটেছে যে আমি আমার বন্ধুর জন্য একটা ল্যাপটপ কিনতে গেছিলাম যেটার প্রাইস ছিলো প্রায় সত্তর একাত্তর হাজার টাকা এবং যেটা আমার

ভালো লেগেছিলো অর্থাৎ প্রথমবারে যে এতো দূরে গিয়ে নিজের ঘরের থেকে দূরে গিয়ে একটা নিজের প্রিয় জিনিসটা কিনবো অর্থাৎ বন্ধুর প্রিয় জিনিস মানে আমারও আমি যেহেতু চুস করে দিয়েছিলাম জিনিসটাকে তো সেক্ষেত্রে প্রথমে আমরা এখান থেকে কলকাতায় যাই ধর্মতলা এবং ধর্মতলা যাওয়ার পথে প্রথমে হাওড়া স্টেশানে নামি তারপর সেখান থেকে বাসে করে ধর্মতলা আবার ধর্মতলার ওখান থেকে মেট্রো করে চলে যাই চাঁদনিচকে চাঁদনিচকেই অবস্থিত রয়েছে তার উল্টো দিকে সব থেকে বড়ো টেকনিকাল মার্কেট এবং সেই টেকনিকাল মার্কেটের মধ্যে শুধুমাত্র যত ধরনের ইলেকট্রনিক্স থেকে শুরু করে যত ধরনের ইয়ে রয়েছে কম্পানি রয়েছে তাদের সমস্ত ডিল ওখানে হয় এই সমস্ত নিলি ফোন থেকে শুরু করে ল্যাপটপ এমন কি কম্পিউটারের পার্ট তো সব কিছুই ওই দোকানের মধ্যে পাওয়া যায় তো প্রথম অভিজ্ঞতায় আমরা গেছিলাম ওই ল্যাপটপটা কিনতে এবং প্রথমে ভেবেছিলাম যে ফাইনান্সে কিনবো তো ফাইনান্সে কিনতে গেছিলাম তো অনেক ধরনের অসুবিধে প্রবলেম হয়েছিলো অর্থাৎ বাড়ি থেকে যেহেতু অতোটা দূরে এসছি তো কিলোমিটারের প্রবলেম হয়েছিলো তারপরে এজের প্রবলেম হচ্ছিলো যেই কারণে তারা আমাকে ইএমআই ওরা করে দিতে পারছিলো না এবং তারপরে অনেকজনকে ডাকা হলো যে কারা এই ব্যবস্তা ঠিকঠাকভাবে করে দিতে পারবে তখন রেসপন্স তো ঠিকঠাক পাচ্ছিলাম না যে কেউ হ্যাঁ বলছে না সবাই বলছে হবে না হবে না এবং শেষে আমরা ব্যবস্থা করলাম যে আমরা তাহলে ক্যাশেই কিনবো এবং তারপরে আমরা টাকার জোগাড় করতে লেগেছিলাম অর্থাৎ বাড়িতে ফোন করে বা বন্ধু বান্ধবদেরকে ফোন করে বললাম যে তুই কুড়ি পাঠা তুই বাকি পাঠা এমনি করে করে আমরা জোগাড় করতে লাগছিলাম তখনও প্রায় কুড়ি হাজার টাকার মতো বাকি রয়ে গেছিলো এবং তারপরে আর একটাই আমাদের হাতে রাস্তা ছিলো যে ক্রেডিট কার্ডের পুরো ব্যালেন্সটাকে কেটে দেওয়া এবার ক্রেডিট কার্ডের সোয়াইপ পুরো এখন যদি পুরো ব্যালেন্সটা কাটতে পারি তবেই হয়তো পারচেস হবে এবং আমার হাতে ব্যালেন্স খুবই নগন্য ছিলো অর্থাৎ এই একুশ হাজার টাকার সম্ভবত ছিলো এবং সেই কারণে আমি বললাম যে ঠিক আছে যা হবে দেখা যাবে সোয়াইপ করে দাও অর্থাৎ আমাকে এই জিনিসটা আজকেই নিয়ে যেতে হবে এবং ফুললি মডিফাই করে তারপরে আমি সেটাকে বলে কয়ে সবার সঙ্গে আলোচনা করে ঠিক করলাম যে না ঠিকই ডিসিশান নিয়েছি আমি সুতরাং আমাকে এই কাজটা করতেই হবে এবং আজকে জিনিসটা নিয়ে যেতে হবে এবং এই যে পুরো ঘটনা অর্থাৎ কিনে আবার বাড়ি ফিরে এসে সেটাকে টেস্ট করে দেখা যে হ্যাঁ আমি যে এতো দিন পরে একটা জিনিস কিনেছি সেটা খুব ভালো জিনিস এবং সেটা আমার কাজেরও লেগেছে এই যে ঘটনাটা সেটা আমার কাছে খুব মনে লেগেছিলো এবং এই জন্য আমার এই ঘটনাটা খুব ভালোভাবে মনে আছে